আমি কিছু দিন আগে একটা বেড শিট কিনেছিলাম কেনার সময় রংটা খুব সুন্দর লাগছিল গাটাও খুব মোলায়েম লাগছিল মনে হচ্ছিল যেন খাঁটি সুতি বাড়িতে ব্যবহার করার পর কিছু দিন পর যখন এক কাচ দিলাম রংটা উঠে গেল পুরো বেড শিটটা সাদা হয়ে গেল তাও ব্যবহার করতে ইচ্ছে যাচ্ছে না তাও আমি ব্যবহার করছি কিছু দিন ব্যবহার করার পর তাতে আবার রোঁয়া উঠছে শুলেই গাটা কড়কড়ে লাগছে যেন বেড শিটের উপর বালি ছড়ানো আছে এই খারাপ জিনিসটি আমি কিনে ফেলেছি